উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে প্রধান সাংস্কৃতিক পার্থক্য আছে অনেকই পার্থক্য আছে সে পার্থক্যর মধ্যে প্রধান কতকগুলি হলো যেমন উত্তর ভারতের মানুষ ফর্সা হয় সাধারণত ফর্সাই হয় আর দক্ষিণ ভারতের মানুষ কালো হয় দক্ষিণ ভারতের রাজ্য হলো যেমন কেরালা কর্ণাটক তামিলনাড়ু অন্ধপ্রদেশ তেলেঙ্গানা আর উত্তর ভারতের রাজ্যগুলি হলো পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরাখন্ড উত্তরপ্রদেশ আর এই উত্তরপ্রদেশের প্রধান খাবার হলো ছোলা বাটুরে আর দক্ষিণ ভারতের প্রধান খাবার ইডলি ধোসা আর উত্তর ভারতের প্রধান ভাষা হলো হিন্দি আর দক্ষিণ ভারতের প্রধান ভাষা মালায়ালম তেলেগু তামিল এইরকমই পার্থক্য লক্ষ্য করা যায় আর এমনি দুই দেশেরই মানুষ স্বাক্ষর এখন কারণ বেশিরভাগ মানুষ সকলেই স্বাক্ষর তো তাই